হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার বলুন হ্যাঁ হ্যাঁ স্যার হুম ভাবছিলাম যে প্রথমে আমরা একটা মানে বাচ্চাদের দিয়ে উদ্বোধনী সঙ্গীত করাবো হ্যাঁ উদ্বোধনী সংগীত করাবো তারপর পতাকা উত্তোলন হবে উত্তোলনের পরে বাচ্চাদেরকে কিছু মিষ্টি বিস্কুট এইসব বিতরণ করবো করার পরে তারপর আমরা যাবো দুঃস্থদেরকে কিছু ফলমূল বিতরণ করতে হুম এইরকম ভাবেই একটা মানে আমি ভেবে রেখেছি এবার আপনি কীরকম কি ইয়ে করবেন সেটা যদি আপনি ইয়ে মনে করেন তাহলে খুবই ভালো হয় আর আমরা ভাবছিলাম রাস্তায় রাস্তায় পথ শিশুদেরকেও যদি কিছু ফলমূল দান করি কিছু বিস্কুট চকলেট তাহলে অনুষ্ঠানটা মোটামুটি ভালোই হবে

সময় হ্যাঁ সময় স্কুলের বাচ্চাদেরকে ওই আটটার মধ্যে আসতে বলবো এসে ওরা আটটার মধ্যে আসার পরে তারপর আমরা উদ্বোধনী সঙ্গীত উদ্বোধন করবো করে তারপর পতাকা উত্তোলন করে করে তারপর বাচ্চাদেরকে হ্যাঁ আমাদের এইখানকার জেনারেল ম্যানেজারকে ডাকবো উনি এসে পতাকা উত্তোলন করবেন তারপর আমরা আমাদের বাকি অনুষ্ঠান শুরু করবো এইরকমটাই ভেবে রেখেছি আপনারাও সহযোগিতা করবেন আমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা তো আমাদের স্কুলেরই ইয়েতো স্কুলেরই অনুষ্ঠান হ্যাঁ এটা আমাদের স্কুলের অনুষ্ঠান যেহেতু হুম হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ একটা নোটিশ দিয়ে জানিয়ে দেবো দেশ স্বাধীনতায় আমাদের হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্যার রাখুন